হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আপনি কি এসছেন হ্যাঁ আমি বাড়িতে আছি আপনি এখন চলে আসুন আচ্ছা দাদা আমি আসছি আপনি আমি আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি করবো এটা আমার কাছে ক্যাশ আছে

খুচরো আমার কাছে তো পাঁচশো টাকার নোট খুজরো তো নেই আমি তো অললাইন করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি দেখছি আচ্ছা আপনি আসার আগে একটা ফোন করবেন আমি যাবো নিচে ঠিক আছে হুম হুম একদম একদম একদম আপনি আসুন আমি খোঁজার চেষ্টা করছি ঠিক আছে হুম হুম হুম